আমাদের ছোটোবেলায় আমরা দেখেছি আমাদের যখন গ্রীষ্মর ছুটি দিতো সেই ছুটির সময় আমাদেরকে আমাদের স্যাররা কিছু হাতের কাজ দিতো বলতো যে কিছু তোমরা মাটির পুতুল বানিয়ে নিয়ে আসবে তো আমরা সেই আনন্দতে আমরা লেগে পড়তাম ওপর থেকে কিছু মাটি তুলে নিয়ে এসে আমরা তা হাতে গড়ে পুতুল তৈরি করতাম তার সাথে কিছু থালা বাসন পত্র তৈরি করে নিয়ে এসে সেগুলো আমরা সাজিয়ে তুলতাম তারপর আপনার কিছু কিছু অংশে আপনার রঙ ভরে কালার করে সাজিয়ে তোলা আমাদের কাজ ছিলো তখন যখন আবার ইস্কুলের যখন স্কুল খুলতো তখন আমরা সেই হাতের কাজ নিয়ে আমরা ইস্কুলে যেতাম ইস্কুলের স্যাররা দেখে তা খুবই আনন্দিত হতো এবং কি আমাদেরকে খুব উপাধি দিতো যে যাক খুব সুন্দর বানিয়েছো তাতে আমরা খুব আনন্দ করতাম আর খুবই ভালো লাগতো স্যাররাও খুব খুশি হতেন আমরাও বেশ খুশির সাথে আনন্দর সাথে স্কুল কাটাতাম এভাবেই আমাদের পড়াশোনা চলে গেছে